হ্যাঁ দাদা অন্নপূর্ণা সারের দোকান বলছেন আচ্ছা আমি আপনার নিয়ারেস্ট গ্রাম থেকে বলছি কালীঘাট থেকে বলছি তো আপনার আমার কিছু সারের ব্যাপারে জানার ইসে ছিল ওই জন্য ফোন করেছি আপনাকে বর্তমানে আপনার দোকানে দশ ছাব্বিশ ছাব্বিশ এবং ডি এ পি যে রয়েছে এ দুটোর মূল্য একটু বলে দেবেন প্যাকেট প্রতি মূল্য কীরকম

আচ্ছা আচ্ছা

বারোশো টাকা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তো আপনাকে টোটো সমেত দিতে হবে না আমি নিজে গিয়ে নিয়ে আসবো এছাড়াও যে এছাড়াও যে অন্যান্য অনুখাদ্যগুলো রয়েছে জিঙ্ক বোরন এগুলো রাখেন আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা মানে আর বর্তমানে আলু আলু মোটামুটি চার পাঁচ একরের মতো আলু রয়েছে এবার হচ্ছে আমার ওই ইসের চাপান দেওয়ার জন্য আলুতে চাপান দেওয়ার জন্য দশ ছাব্বিশ এবং ডি এ পির প্রয়োজন সাথে ইউরিয়া সার লাগবে এবং কিছু অনুখাদ্য লাগবে আর সব সব থেকে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে ইন্দ্রোফিল যেটা হয় না আমরা ধ্বসার জন্য ইউজ করি হ্যাঁ তো সেই সেই ইন্দ্রোফিল লাগবে আর কি এবার আমার বাড়ির পাশে আরও দোকান রয়েছে যদি তাদের থেকে আপনি প্যাকেট প্রতি পনেরো কুড়ি তিরিশ টাকা যদি একটু লেস করেন তাহলেই আমি আপনার দোকানে যে যেতে পারি আর কি তো এই এই দিক থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তো আমি আপনার আপনার কনট্যাক্ট নাম্বার আমি সেভ করে রাখলাম আমি দু এক দিনের মধ্যে আপনার দোকানে চলে আসবো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা না আমি আমি আমি আপনাকে যাওয়ার আগে ফোন করেই যাব ঠিক ঠিক আছে হুম ধন্যবাদ